হ্যাঁ দাদা বলছি বিশ্বজিৎ তো নাকি আর কাটছে আর কি দেখতেই তো পারছ চারদিকের যা অবস্থা বল ভাই কি বলবো ওই তো কেটেই যাচ্ছে দেখতেই পাচ্ছ তো কি অবস্থা তোমার ওইদিকে অবস্থা কি আর খালি রাজনৈতিক গো দাদা রাজনৈতিক শাসক দল বিরোধীদল এলাকার মাতব্বর সবাইকে নিয়ে একেবারে একেবারে দল বেঁধে ছিনিমিনি লেগেছে শিক্ষাব্যস্থাটাকে ভেঙে দেওয়ার জন্য আর কি করবে বলো হ্যাঁ আমরা হলাম শিক্ষক সমাজ গড়ার কারিগর বাচ্চা ছেলেদেরকে তৈরি করা আমরা ছেড়ে দিয়ে চলে গেলে চলবে এবার ওরা চাইছে ওদের বেসরকারি স্কুলগুলোকে প্রমোট করতে ওরা চাইছে গরীব বাড়ির ছেলেগুলো রসাতলে চলে যাক ওদের বাচ্চাই পড়াশোনা করুক এরকম একটা জিনিস এইজন্য কিছু মানুষকে ভুল বুঝিয়ে এদিক ওদিক করে ওরা চেষ্টা করছে ঝামেলা করার আমরা কি এত সহজে ছেড়ে দেবো বলছো আমরা ছেড়ে দিলে যদি একটা বাচ্চা আমরা যদি বাচ্চাদের শেখাচ্ছি আমরাই যদি ছেড়ে দিই তাহলে ওই বাচ্চাগুলো শিখবে কি ওই ছেলাগুলোকে এখন যদি সঠিক শিক্ষায় শিক্ষা দিতে পারে ওই বাচ্চা ছেলেগুলোকে তো যাকে বলা হয়েছে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া মানে তো সমাজকে ভেঙে দেওয়া হয়তো সমাজের মেরুদণ্ড হবে আমরা যদি ছেড়ে দিয়ে পালিয়ে যেতাম হাল ছেড়ে দিয়ে ওরা শিখবে কি এত সহজে হাল ছাড়লে চলবে আর বলোনি এই তো আমরা ধরো পুরোনো রয়েছি স্কুলে চালাচ্ছি আর কি কিছু একটা যারা নতুন আসছিল ওরা তো প্রথম প্রথম দেখেই ওরা ছেড়ে দিয়ে চলে গেল ছাড়িয়ে গেল কি করবে বলো দেখিনি সবাই তো আর সমান নয় সব ওদের বিজনেস বুঝলে তো সেম বিজনেস ওরা তো চাইছে ওদের বিজনেসটা একটু বিজনেস বা বেসরকারি স্কুলগুলোকে প্রমোট করা আর গরীবের ছেলেগুলো রসাতলে যাক এইটাই চাইছে বুঝতে পারছো না ওই সব দিকের জন্যই ওরা একটা খুব বড়ো রকমের বিজনেস হয়ে গেছে বুঝতে পারছো শিক্ষাটা ব্যবসায় পরিণত হয়ে গেছে সেই জন্যেই ওরা চাইছে যাতে ওরা মেরুদণ্ডটাকে ভেঙে দিতে চাইছে ওইটাই আরে কিছু কিছু কিছু কিছু মানুষকে ভুল বুঝিয়ে জানো একটা ইয়ে করার চেষ্টা করছে আর কিছু শিক্ষকও গাফিলতি করছিল সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওরা তো মানুষকে ভুল বোঝাতে সক্ষম হচ্ছে কি করবো বলো সে চালাতেই হবে আমরা কি হ্যাঁ হ্যাঁ সব সবাই এলাকায় যেমন ওরকম ওরকম যেমন কিছু লোক ওরকম করছে কিছু মানুষের সাপোর্টও করছে বস তাই তো ভুল বুঝিয়ে চালাতে পারবে তাহলে তো সমাজটা শেষ হয়ে যেত এখন তো ভালো খারাপ বলে রয়েছে গো এইভাবেই তো চলছে বলো না না আমরা আমি হাল আমি হাল ছেড়ে দেওয়ার পাত্র নই দাদা লড়ে যাবো এর শেষ পর্যন্ত দেখি না কি করতে পারি আমরা সমাজ গড়ার কারিগর আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে আর সমাজের কি হবে হ্যাঁ সাবধানে থাকবেন যা অবস্থা চারদিকে দেখতেই তো পারছেন যেরকম প্রেশার আসছে যাচ্ছে যেরকম প্রেশার